কোভিড নাইনটিন মহামারী আমার এলাকায় ভ্রমণ এবং পর্যটনকে বিভিন্নভাবে প্রভাবিত করে তুলেছিল কেননা এই সময় মানুষের মধ্যে একটা দুরন্ত ভয় কাজ করছিল এবং সরকারও এই সময় বেশ সচেতনভাবে এর মোকাবিলা করেছিল যখন বিভিন্নভাবে কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছে তখন আপনার ভ্রমণ করা বা পর্যটন করা উচিত নয় কারণ যেহেতু এই বিশ্বে স বিজ্ঞানীরা বা ড বিভিন্ন ডাক্তারেরা সচেতনতা দিয়েছিলেন যে মানুষের মধ্যে দূরত্ব তৈরি করতে হবে এবং মানুষের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বোধ এবং স্বাস্থ্য সচেতনতা থাকতে হবে তাই কোভিড বিধিগুলি যেহেতু মানা হচ্ছিল তাই এই এলাকায় ভ্রমণ পর্যটন করতে বারণ করা হয়েছিল এক এলাকা থেকে অন্য এলাকার মানুষকে কোথাও যেতে দেওয়া হচ্ছিল না এছাড়াও রয়েছিল নির্দিষ্ট দূরত্ব বিধি মাস্কের ব্যবহার ও বিভিন্ন পর্যটনস্থল হোটেল রেস্তোরাঁগুলির মধ্যে ছিল বন সবই বন্ধ ছিল ফলে মানুষ পর্যটন ব্যবস্থায় যথেষ্ট অবনতি হয়েছিল এবং রুজি রোজগারও তাদের যথেষ্ট ঘাটতি দেখা দিয়েছিল